প্রতিদিন ব্যবহৃত বাংলা ভাষার কিছু বাক্যাংশ হল যাচ্ছি খাবো শোবো ঘুমাবো বাইরে যাবো এবং বাগধারা যেগুলো বলা হয় সেগুলো ছাই ফেলতে ভাঙা কুলো ধান ভাঙতে শিবের গীত যেমন কর্ম তেমন ফল এই বাগধারাগুলো ব্যবহার করা হয়